ভারতবর্ষ হচ্ছে গরীবের দেশ এইখানে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা সেইরকম সুপরিকাঠামো কোনো রকম ব্যবস্থাপনা নেই তার মধ্যে থেকে আমাদের দেশে প্রতিনিয়ত অপুষ্টিতে অনেক শিশু এবং বৃদ্ধরা প্রতিনিয়তই মারা যাচ্ছে এই সমস্ত কারণে আমাদের যে সরকার তারও কোনো তার প্রচুর উদাসীনতা দেখতে পাওয়া যায় এছাড়াও আমাদের এইখানে যে সমস্ত স্বাস্থ্যখাতে যে সমস্ত অনুদান দেওয়া হয় সরকারের মাধ্যমে তা অন্যান্য কাজেই বেশিরভাগ লেগে যায় স্বাস্থ্যর দিকে কোনো রকম উন্নতি করা হয় না এই সমস্ত কারণে আমরা বেসরকারিকরণের ক্ষেত্রে মানুষ যায় কিন্তু সেখানে প্রচুর অর্থ নিয়োগ করা হয়ে থাকে সেই অর্থ লেগে যায় সেই কারণে মানুষরা অনেক সমস্যার মধ্যে পড়ে থাকে এই সমস্ত কারণে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা ভালো নয়